দেশের প্রতিটা জায়গায় হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা থাকা দরকার কারণ রুগী বিনা চিকিৎসায় অনেক তাড়াতাড়ি মারা যাচ্ছে এবং তারা চিকিৎসা না পাওয়ার ফলে বহু মানুষ খুব অল্প বয়সে তাদের প্রাণ দিতে হচ্ছে তবে আগের থেকে বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এটা অনেক কম খরচ ও আগের চেয়ে ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারণ এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে যাতে মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে কোভিড মহামারীতে আমি নিজেই কোভিডে আক্রান্ত হয়েছিলাম এর ফলে আমি দেখেছিলাম যে আশেপাশের এলাকায় খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কোভিড মহামারীতে আমার নিজস্ব ভয়ঙ্কর অভিজ্ঞতা আর সৃষ্টি হয়েছে আমার এলাকায় ভালো স্বাস্থ্যসেবা পেতে বিভিন্ন জায়গায় আরো উন্নত মানের হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যাতে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষেরা খুব তাতাড়ি সুস্থ হয়ে জীবনযাপন করতে পারে